এগারো আট দুহাজার দুই বারো আট দুহাজার আট চব্বিশ চার দুহাজার একুশ উনত্রিশ আট উনিশশো আঠানব্বই পনেরো বারো দুহাজার দশ